হ্যাঁ আমি হৃদয় বলছি বলুন

আমাদের এখানে তো প্রত্যেক দিন তো গাদা লোক হয় মানে কাস্টমার আসে কোনো দিন তো এই কথাটা রিপোর্টটা তো শুনিনি আপনার মুখে প্রথম শুনলাম দাদা আমার আমাদের আমাদের এইখানে তো প্রত্যেক দিন একশো দুশোর ওপর লোক পেট্রল ভরায় কোনোদিন তো রিপোর্টটা পাইনি আর আমাদের প্রত্যেক মাসে এইখানে ছমাস অন্তর অন্তর হেয়ারিংয়ের লোক এসে চেকিং হয় না দাদা না দাদা এটা ভুল আমরা তো এখানে একশো দুশো ওপরে তেল ভরি কিছু তো হয় না কোনোদিনও হঠাৎ আজকে হচ্ছে এটা তো আপনার কোনো গাড়ির ডিস্টার্ব আছে

আমাদের এখানে তো প্রত্যেক দিন আমাদের এখানে তো প্রত্যেক দিনই তেল ভরে দুশো তিনশোজন ওপরে লোক তেল ভরে কই কেউ তো রিপোর্ট দেয় না হঠাৎ রিপোর্ট দিলেন কেনো তাহলে আপনার গাড়ির গণ্ডগোল আছে না গাড়ির গণ্ডগোল আছে হ্যাঁ আসুন হ্যাঁ আসবেন আপনি গাড়িটা হ্যাঁ আসবেন গাড়ি চেক করাতে আসবেন গাড়িরই প্রবলেম আপনার আমাদের আমাদের এইখানে অনেকজন তেল ভরাতে আসে তাদেরও তো নিউ গাড়ি তাদের আজকে না না করে ছমাস আট মাস বয়স তারা এখন তেল ভরছে কিছু কোনো রিপোর্টই দিল না তা আপনি হঠাৎ এক দিন তেলটা ভরে এসে বলছেন ফুল ট্যাঙ্কি করলাম তা হলো না আপনার গাড়ির কোনো প্রবলেম আছে এটা হ্যাঁ গাড়ি গাড়ি চালিয়ে হ্যাঁ গাড়ি চালিয়ে আনবেন না গাড়ি হেঁটে হেঁটে আনবেন যেমন তেমন পরিস্থিতে এলে গাড়িটা আনবেন তারপরে এখানে চেক করিয়ে নেবেন হ্যাঁ জল হয় না জল নেই আমাদের তো আপনি বললেন কথাটা এখানে যে দুশো তিনশোজন তিনশোজন যে দুশো তিনশোজন তেল ভরে তাদের তো কোনো প্রবলেম শুনি নাই আজকে আমি অনেক দিন ধরেই তো কাজ করছি আমি তো কারও কাছে শুনি নাই হঠাৎ বললেন ফোন করে আমাকে তেলে জল নয় আর সবাই তো ভরছে কারও মুখে তো রিপোর্ট শুনিনি আপনার মুখে রিপোর্টটা শুনলাম তাই আমি অবাক হয়ে গেলাম

হ্যাঁ তাই করবেন ঠিক নয় আমাদের তো এখানে অনেকজনই তো তেল ভরে নিয়ে আপনি কথাটা বুঝুন এখানে তো অনেকজন তেলটা ভরে নিয়ে যায় কিন্তু কোনোদিন তো আমি এমনি প্রবলেম শুনি না আপনার মুখে প্রথম শুনলাম আজকে আপনার গাড়ির প্রবলেম আপনার গাড়ির প্রবলেম আপনার গাড়ির প্রবলেম এতজন ভরে তাদের তো কিছু হলো না আপনার হয়নি মানে আপনার গাড়ির প্রবলেম কোনো কিছু আছে আপনি আনবেন আপনি আনবেন হ্যাঁ আনবেন একদম হিসেব কষিয়ে নেবেন এখানে এসে হ্যাঁ ঠিক আছে রাখুন